আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি একজন বাঙালি তাই আমার মাতৃভাষা বাংলা এই ভাষা আমি ছোটোবেলা থেকেই মা বাবা দাদা দিদি ভাই বোন এবং আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং আমার পাড়া পড়শি এদের সবার কাছ থেকেই শিখে নিয়েছি এবং এই ভাষা সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর আমি মনে করি বাংলা ভাষার মতন ভাষা এই পৃথিবীতে আর কিছু নেই এবং এই ভাষা বিশ্বের দরবারে একটি স্বীকৃত পেয়েছে যে এটি মিষ্টি ভাষা এবং এই ভাষাটি খুবই শ্রুতিমধুর শুনতে খুবই ভালো লাগে পৃথিবীর সব জায়গার সব দেশের মানুষ বাংলা ভাষা সম্পর্কে শুনেই থাকবে তাই আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা এই দুটোর জন্য খুবই গর্ববোধ করি